আমাদের পশ্চিমবাংলায় গ্রাম বাংলায় যে সমস্ত ছাগল আমাদের বেশি দেখা যায় সেই সমস্ত ছাগল হচ্ছে দেশি এছাড়া দেশি ছাগলের বাচ্চা এবং মাংসর দিক থেকে এখন যে সমস্ত বাইরের দেশ থেকে ছাগল আমাদের পশ্চিমবাংলায় ঢুকছে সেই ছাগলগুলি হচ্ছে ইউ পি জাতীয় ছাগল আছে তোতাপুরি ছাগল আছে রাম ছাগল আছে কিন্তু ওই সমস্ত ছাগলের থেকে আমাদের দেশি ছাগলের রোগ কম কারণ আমাদের ওয়েদারের সঙ্গে বাইরে দেশের ছাগল খুব একটা মানানসই করে না কিন্তু অ্যাকচুয়েলি দেখতে গেলে আমাদের দেশির থেকে বিদেশি ছাগলের প্রোডাকশান বেশি কারণ ওই সমস্ত ছাগল যেমন মাংস দিক থেকে ফলন আছে এছাড়া দামের দিক থেকেও অল্প পাওয়া যায় যেমন আমি এখন যে সমস্ত ছাগল চাষবাস করি ইউ পি জাতীয় ছাগলটা বেশি কারণ ওই জাতীয় ছাগল আমি যখন কিনি হাটে হোক গ্রাম বাংলায় হোক তখন আমি দেখতে পারি ছাগলের লক্ষণ হচ্ছে চুপচাপ ঝিমিয়ে থাকা যদি কোনো রোগ দেখা দেয় সেই সমস্ত ছাগল আমরা কিনি না এছাড়া ছাগল আমি চিনি আমার দাদু ঠাকুমা এবং মা বাবাদের কাছ থেকে ছোটোবেলা থেকে আমি ছাগল চাষ দেখে আসছি ওই কারণে দেখে শুনে ভালো ছাগল আমি চাষ করি এখন বর্তমানে কিছু ছাগল আছে আমার কাছে আমি ডাক্তারের পরামর্শ নিয়ে সেই সমস্ত ছাগল যে কীভাবে সুস্থ থাকবে এবং কীভাবে ভালো থাকবে তার জন্য আমি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করি এছাড়া ছাগলকে ঠিক মতো আমি খাওয়া দাওয়া করাই এবং তাদের যে সমস্ত রোগগুলো লক্ষণ দেখা দিলেই আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে নিয়ে আসি